আমার বাড়ির পাখি বলতে গেলে আছে বা বাড়ির দুটো পাখি আছে যাদেরকে আয় আয় বললেই তারা ঠিক চলে আসে তাদের আর কোনোভাবে ডাকার কিছুই নেই আমার একটি মেয়ে আছে যে পাখিদের জন্য কিছু খাবার নিয়ে আসলেই পাখি ঠিক তার কাছে চলে আসে তারাও বুঝে যায় হয়তো আমাদের ডাকছে তাদের ডাকার জন্য নতুন কোনো কৌশল হয় না তাদেরকে কিছু খাবার দিলেই তারা আস্তে আস্তে আমার জানলার ব্যালকনিতে এসে বসে আবার কখনও যদি আপনি খেতেও বসেন আপনার পাশে চলে আসবে যেন মনে হবে আপনার অনেক দিনের চেনা তাই তাদেরকে জানা ডাকার জন্য কোনো কিছুরই দরকার হয় না তাই পাখি কেমনভাবে ডাকবো তাদের আয় আয় বললেও আসে আবার পাখি এসো এভাবে বললেও চলে আসে এছাড়া নতুন কোনো টিপস বলতে গেলে তাদের কিছু খেতে দিলে কিছু ছড়িয়ে রাখলে পাখি এমনিই চলে আসে আবার যখন না আসে তখন মনটা একটু খারাপ হয় যে ওরা গেল কোথায় পাখি সকাল হলেই তো চলে আসে তাদের মুড়ি খেতে দেই তারা খেয়েও চলে যায় তাহলে আজ কেন আসলো না পাখিগুলো কিছু আবার মনে হয় মনে হয় পাখিগুলো অন্য কোথাও গিয়েছে আবার মনে হয় ওরা কি রাগ করলো খেতে দেয়নি বলে ওরাও আবার এমন মাঝেমধ্যে যদি ওদেরকে খেতে না দিই ওরা আসে না ওরা এক দু দিন পর আবার আসে তখন বুঝতে পারি হয়তো ওদের রাগ হয়েছে আবার দু তিন দিন পর রাগ ওদের এমনিই ভেঙে যায় তখন আবার ডাকলে পাখি এমনিই চলে আসে তাদের আলাদা আবার অনেক আবদার তারা আমাদের মতনই চলাফেরা তাদের আমাদের খাবারই তাদের খুব প্রিয় তাদের যদি আমি যেটা খাই সেটা দিই তারা সেটাই খাবে আবার আমাদের আমার দুটো পাখি তারা আবার একটু মিষ্টিপ্রেমী যদি তাদের একটু মিষ্টি একটু বাদাম দেওয়া হয় তাহলে তো কোনো কথাই নেই তারা তো যেখানেই থাক পাখি আয় বললেই চলে আসে তাদের জন্য আবার আমার মেয়েই যথেষ্ট তাদের যদি বলি আয় আয় পাখি মুড়ি দেবো আয় তারা সক্ষণই চলে আসবে তাই পাখি ডাকার আমার কাছে কোনো নতুন টিপস নেই আমি সকাল হলেই আয় আয় বললেই পাখি ঠিক তাদের চলে আসবে এবং আমার ব্যালকনিতে এসে বসে তাদেরকে ডাকার জন্য হয়তো অনেক মানুষের অনেক কৌশল থাকতে পারে কিন্তু আমার কাছে আমারই দুটো কৌশল আমি ডাকলেও চলে আসে এবং আমার মেয়ে যদি সকাল হলেই মুড়ি নিয়ে বসে তাহলে পাখি এমনিই চলে আসে